সবাই তো এখন টিভিই দেখে প্রচুর প্রোগ্রাম হয় টিভিতে সিরিয়াল হয় সিনেমা হয় টিভি এখন তো সব সময় প্রত্যেক ঘরে ঘরে টিভি রেডিওর চল প্রায় উঠেই গেছে তবুও আমি রেডিওতে এফএম রেডিও মির্চিটা কিন্তু দেখা শোনাটা ছাড়ি নি কেননা ওখানে যে সানডে সাসপেন্স হ যে পোগ্রামটা হয় মীর আসরাফ আলি যে পোগ্রামটা করে যে অ্যাঙ্কারিংটা করে ওনার যে মধুর কন্ঠ সত্যি ওনার কণ্ঠের জন্য মনে হয় বেশিরভাগ মানুষই ওই সানডে সাসপেন্সটা দেখতে পছন্দ করে বা ওনার পোগ্রামগুলো দেখতে পছন্দ করে ওনার গলার কণ্ঠটা খুবই সুন্দর পুরো মধু মধু মাখা সুর খুবই ভালো লাগে যখন রাত্রে ঘুমাতে যাই পাশে এফএম রেডিওটা চালিয়ে দি ওই প্রোগ্রামগুলো শোনার জন্য যখন চোখ বন্দ করে ওনার পোগ্রামগুলো শুনি আমার যেন মনে হয় আমি পোগ্রামের পাশে বসে পোগ্রামটা শুনছি বা দেখছি এরকম মনে হয় পুরো মনে হয় যেন সব কিছু সত্যি এত ভালো লাগে এখন তো কেউ আর পছন্দই করে না রেডিও কিন্তু কি যারা এফএম রেডিওর প্রেমিক তারা কিন্তু টিভি যতই দেখুক ফোন যতই দেখুক তবুও কিন্তু তারা রেডিও মির্চি শুনবেই শুনবে আমি বাড়িতে দেখি তো দেখি বাড়ির বাচ্চারাও দেখে অনেক বয়স্করাও দেখে সবাই কিন্তু রেডিও মির্চিটা দেখতে পছন্দ করে আমি সবাইকে বলবো রেডিও মির্চিতে এফএমের মধ্যে রেডিও মির্চিতে সানডে সাসপেন্স এই যে মীরের কন্ঠে এই পোগ্রামগুলো সবাই দেকবেই দেকবে শুনবেই শুনবে তাহলে সবারই খুব ভালো লাগবে